আমি কোনো ক্লাবে বা কখনো পয়সা শিল সংগ্রহ করে সংগ্রহদের কারিদের সঙ্গে কোনো ক্লাবে সঙ্গ করিনি এই নিয়ে কিন্তু অনেক একটা বন্ধু আছে সে কিন্তু পাশের গ্রামের বন্ধু সে কিন্তু অনেক ক্লাবের সঙ্গে যুক্ত তার খুব এর সব দিকে খুব আগ্রহ ছিল এবং আমার পাশের গ্রামে নিজের বন্ধুবান্ধব আছে সেই বন্ধুবান্ধব তারাও আছে কিন্তু তার খুব আগ্রহ ছিল কিন্তু আমার তো আমার তারা অনেক ক্লাবে সঙ্গ করত কিন্তু আমার কোনো আগ্রহ ছিল না এই নিয়ে খুব একটা আমার এই এই বিষয়ে কোনো আগ্রহ নেই আমার তাই আমি কোনো এই ক্লাবে কে কোনো যোগ দিইনি পাশের গ্রামে বন্ধুটা আছে যে তো আমার তো অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ আছে না না করলে অন্তত পঁচিশ তিরিশটা হবে কে ক্লাবের যোগাযোগ আছে কিন্তু আমার জানা কিংবা এর বেশিও হতে পারে আমি ঠিক জানি না তবু এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই